হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা বলছি আপনার কাছে তো এলাম তা দিন এক কিলো আলু দিন এক কিলো পেঁয়াজ আর দুটো দুধের প্যাকেট আচ্ছা আলুর দাম কতো বলুন তো টোটাল কতো হলো আলু আলু আলু কতো পেঁয়াজ পঞ্চাশ আলু পঁয়তিরিশ এতো দাম বেড়ে গেছে দা ধরুন পাঁচ দিন আগে তো নিয়ে গেলাম আলু তিরিশ টাকা আর ওটা পঁয়তাল্লিশ টাকা ছিলো পেঁয়াজ এটা পাঁচ টাকা আর এটা দশ টাকা এতো অনেক বেড়ে গেলো এইভাবে আমাদের হয় নাকি এই দিকে তো বলা হচ্ছে আলু পেঁয়াজের দাম বাড়াবেন না এই করবেন না ওই করবেন না এরকমভাবে কী করে নেবো না না এতো দাম বেশি বলছেন তালে তো আমার পক্ষে সম্ভব নয় দাদা তো আমাদের তো একটা না না পরে নয় কেন বলুন তো আমাদেরও তো একটা বাজেটের মধ্যে চলতে হয় খরচাপাতি প্রতি মাসে সব কিছু যদি এরকম বেড়ে যায় সাধারণ আলু পেঁয়াজেরও দাম বেড়ে যায় আমরা তো তালে না খেয়ে মরবো দেখছি যা আপনি একটু কমান আপনি ধরুন দু টাকা করে কমান

ঠিক আছে দেখছি তাহলে আচ্ছা